প্রথম যখন আঁকার স্কুলে গিয়েছিলাম তো অনেক কিছু আঁকিয়েছিলো ছোটো ছোটো অনেক কিছুই আঁকিয়েছিলো প্রথম লাইন টানা শিখিয়েছিলো সোজাভাবে বাঁকাভাবে তারপরে বিভিন্ন ধরনের লাইন টানা শি শিখিয়েছিলো তারপরে একবার অনেক দিন পর আবার আমাকে একটা পাখির বাঁসা আঁকতে দিয়েছিলো তো সেটা আমি আঁকতে পেরেছিলাম না স্যার আমাকে খুব বকেছিলো বলছে এরকম ভাবে করলে হবে না কোনো দিনই কিছু শিখতে পারবি না তো সেই কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিলো তারপরে ঠিক করেছিলাম যে কারুর কাছে এমন কথা যেমন না আমাকে শুনতে হয় তো সেই ভেবেই আমি ভালোভাবে ড্রয়িং করা শিখেছিলাম